আমি আমার খামারের বাড়ির পেছনে আমি একটি ব্রয়লারের পোলট্রি ফার্ম খুলেছি সেখানে অনেক পোলট্রি মুরগি থাকে আমি এই পোলট্রি মুরগিগুলিকে প্রত্যেক দিনই তাদেরকে খাবার পালটান তাদেরকে জল দেওয়া তাদেরকে আরো মুরগির খাবার দেওয়া ওই ব্রয়লার মুরগিগুলিকে খাবার দেওয়া তাদের ইঞ্জেকশন দেওয়া সব দেখাশোনা করে ওই পোলট্রির ফার্মটিকে আমি আরো বড় ব্যবসা পরিচালনা করতে চাই কারণ ওই পোলট্রি ব্রয়লারের পোলট্রি ব্যবসা করে আমার সংসার চলে তাই আমি জানতে চাই যে আরো আশেপাশের লোক আমার এই ব্রয়লার মুরগিগুলি কিনুক তাই এই ব্রয়লার মুরগিগুলিকে আমি খুব যত্ন করি এবং তাদেরকে খুব দেখাশোনা করি তাদেরকে তিন চারবেলা খাবার দেওয়া তাদের হচ্ছে খাবার দেওয়া সব পরিষ্কার করা তাদেরকে ওষুদ খাওয়ান ইঞ্জেকশন দেওয়া সব কিছুই করি ওই ব্রয়লারগুলি আমার খুব তাড়াতাড়ি আমার খুব লাভ করে ওই ব্রয়লারের ব্যবসা করে আমি খুব সুখী আছি ব্রয়লারের ব্যবসা করে আমার বাড়ির আর্থিক অবস্থাও খুব ভালো হয়েছে আগে যেমন আমার বাড়ির আর্থিক অবস্থা খারাপ ছিলো ওই ব্রয়লারের পোলট্রি ফার্ম খুলে আমার খুব ভালো উপার্জন দিচ্ছে আমাকে অনেক আমার আয় আয় হয়েছে আমার এই লোগে আমি এই ব্রয়লারের ফার্মটিকে খুব ভালোবাসি এই ব্রয়লারের ফার্মটির জন্যে আমি এই নিজের পায়ে দাঁড়াতে পেরেছি ওই ব্রয়লারের ফার্মটি তাই আমি আরো বড় ব্যবসায় দাঁড়াতে চাই আমি একটা ছেড়ে আরো পাঁচটা ব্রয়লারের পোলট্রির ফার্ম খুলতে চাই